আমি অর্থাৎ আমাদের এই পুরুলিয়াবাসী এই মূলত আমাদের পুরুলিয়াবাসীকে আদিম আদিবাসীরা থাকে আমরা অধিকাংশ পুরুলিয়া জেলার যদি জনগোষ্ঠী দেখতে যাই তারা ভারতের প্রাচীন জনগোষ্ঠীর মধ্যেই পড়বে আর আমরা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে অধিকাংশ যে রয়েছে সেগুলোই আদিবাসী আমাদের গ্রামাঞ্চলে আদিবাসীদেরই বেশি জন আর রয়ছে আর আমাদের এই আদিবাসীদের মধ্যে যেমন আমাদের আদিবাসীদেরকে কেন্দ্র করে যে ছৌ নাচের উদ্ভব ঘটেছে এই ছৌ নাচ শুধুমাত্র পশ্চিমবঙ্গ ভারত নয় গোটা বিশ্বে জনপ্রিয় বিশ্বের বিভিন্ন প্রোগ্রামে আমাদের পুরুলিয়ারবাসী ছৌ নাচ নৃত্য করে এসে আমাদের পুরুলিয়াকে গর্ব বোধ করছে এবং আমরা যখন এগুলো শুনতে পাই দেখতে পাই তখন আমাদের জাতিসত্ত্বার অনেকটা জাতিসত্ত্বার একটা অনুভব অনুভব করতে পারি আমরাও নিজেকে অনেকটা গর্বিত অনুভব করতে পারি যে পুরুলিয়া জেলার বাসী এখন গোটা বিশ্বকে প্রতিনিধিত্ব করে আমাদের পুরুলিয়া জেলার নাম উন্নত করেছে আর আমাদের সংস্কৃতির যে এই বললাম যে ছৌ নাচ আর ছৌ নাচটা খুবই বিখ্যাত এই ছৌ নাচের বিভিন্ন মূর্তি করা এখন বাজারে খুব বিক্রি হচ্ছে বিভিন্ন শপিং মলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের শপিং মলে বলেই নয় ভারতের বিভিন্ন শপিং মল বিভিন্ন বিদেশের যে ফাইভ স্টার সেভেন স্টার মলগুো রয়েছে সেগুলো তো আমাদের পুরুলিয়া থেকে তৈরি ছৌ নাচের মূর্তিগুলি বিক্রি হচ্ছে এই ছৌ নাচের মূর্তিগুলি প্রধানত আমাদের যে দেব দেবী রয়েছে দুর্গা ঠাকুর ও বিভিন্ন পশু মূর্তি সেইগুলো এই ছৌ নাচের মূর্তিগুলোর মধ্যে আছে এ এগুলো আমাদের সংস্কৃতিকে উন্নত করছে তাছাড়া আমাদের সংস্কৃতির যে টুসু পুজা রয়েছে যেটা আমাদের কাশীপুর রাজবাড়ি থেকে এসেছে সেটা আমাদের একটা সাংস্কৃতিক পরিচয় তাছাড়া গ্রামীণ অঞ্চলে আমাদের বিভিন্ন পরব হয় হয় যেগুলো শুধুমাত্র পুরুলিয়া জেলাতেই রয়ছে অন্য কোনও জেলাতে নেই তাছাড়া আমরা সরস্বতী পূজা আমাদের এখন গ্রামে গঞ্জে বিশেষ করে প্রত্যেকটা গ্রাম গঞ্জেই হচ্ছে দুর্গাপূজা হচ্ছে কালীপূজাও হচ্ছে আর আমাদের যে ছৌ নাচটা বললাম বিভিন্ন পূজা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা ছৌ নাচ নৃত্য সাঁওতালি নৃত্য করি যেগুলো আমাদেরকে পুরুলিয়ার আদিবাসী হিসেবে গর্বিত অনুভব করে এই ছৌ নাচ এই সাঁওতালি নৃত্য এখন মানে জাতিসংঘ থেকেও স্বীকৃতি দিয়েছে আর এগুলোর জন্যে অনেক কেন্দ্র থেকে আমরা সাহায্য পাই রাজ্য থেকে সরকার থেকেও আমরা সাহায্য পাই এবং আমাদের বিভিন্ন যে সাঁওতালি নৃত্য আছে বিভিন্ন ছাত্র ছাত্রীকে শেখাতে পারছি আমাদের গ্রামীণ অঞ্চলে অনেকে যায় বিশ্ববিদ্যালয়ের এর অনেক ছাত্র ছাত্রীকে শেখাচ্ছি এভাবে আমাদের সাংস্কৃতির জাতিসত্ত্বার পরিচয় গোটা বিশ্বের কাছে পরিচিতি ঘটছে